প্লামবিংয়ের কাজ আসলে দিদি কী বলুন তো আমি তো রোজ অনেক জায়গায় কাজে যাই তো কোন বাড়িটা বলুন তো কোথায়

ও আচ্ছা আচ্ছা সেই ওই সপ্তাখানেক আগে গেছিলাম হুম বলে মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ তা আমি তো কাজ করে এলাম তারপরে আবার কী হলো আপনার তো তখন জল পড়ছিলো ট্যাপের গোড়ার দিকে তো আপনি যেভাবে বললেন তো ঠিক করে দিয়ে এলাম আবার আপনাকে চেক করে দেখালাম যে এখন ঠিক জল পড়ছে আপনি বললেন হ্যাঁ ঠিক আছে ও তাহলে মানে যে জায়গাটা আমি রিপেয়ার করলাম সে জায়গাটা না নতুন জায়গাটায় জল পড়ছে কি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে ওই সেইভাবে আমাকেও তো তৈরি হতে হবে মোটামোটি তাহলে ট্যাপের হ্যাঁ বলুন হ্যাঁ সে তো সে তো নিয়ে যাবো আচ্ছা আমি বলছি জানতে চাইছি যখন জলটা পড়ছে জলটা কি পাইপ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে না টুপ টুপ করে পড়ছে আচ্ছা আচ্ছা আর ও যে পাশের দেয়ালটা আছে আপনার দেয়ালটা কি ভিজছে না দেয়ালটা শুকনো থাকছে আচ্ছা তার মানে একটু ম্যাডাম সমস্যাটা একটু বড়ো তো তার জন্যে একটু কিছু যন্ত্রপাতি মানে সরঞ্জাম লাগবে একটু টেপ লাগবে একটু আঠা লাগবে এগুলো তালে এগুলো কি আপনি নিয়ে রাখবেন না এগুলো আমি যাওয়ার পথে একেবারে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা তালে আমি যদি একটু কালকের দিকে যাই যেলে হবে নাকি না আজকে যেতে হবে সে বুঝতে পেরেছি কিন্তু হঠাৎ করে ফোন করলেন তো আমার একটা অন্য জায়গায় যাওয়ার ছিলো হুম বুঝতে পেরেছি আপনার সমস্যা হচ্ছে ঠিক আছে আমি আপনার কাজটা আগে করে যাবো মোটামোটি এখন তো আটটা বাজে আমি মোটামোটি ওই দশটার দিকে যাচ্ছি তাহলে হ্যাঁ না সবই নিয়ে যাচ্ছি সবই দিদি সবই নিয়ে যাচ্ছি ও খরচাটা কিন্তু একটু বেশি হবে কারণ অনেক যন্ত্রপাতি লাগছে আর মিস্ত্রির চার্জটাও একটু বেশি লাগবে তা কী করবো বলুন শুধু সেই জায়গাটা ডিফেক্ট হতো আমি দেখতাম নতুন জায়গা হচ্ছে এবং এর জলটা বললেন ভালো পরিমাণে পরছে এই জন্য তো একটু লাগবে একটু দেখে নেবেন এইটা আর কিছু না ঠিক আছে রাখছি তাহলে আমি যাচ্ছি দশটার দিকে হ্যাঁ হুম হুম হুম